এই কালি পুজোর সময় যে শব্দ হচ্ছে বাজি বা তোমার মাইকের আওয়াজ বা বক্সের আওয়াজ এখন এগুলোর জন্য কী করা যায় তারপরে ছেলেপিলেগুলোর তো পরীক্ষা আছে সামনে এগুলোও ভাবতে হবে তো তোমার তোমাদের ওখানেও অসুবিধা হচ্ছে না বাড়িতে হুম হুঁ হ্যাঁ রাখছি